হ্যাঁ বলছি আপনি কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ আছে

হ্যাঁ অবশ্যই আপনি নিয়ে আসবেন আগে দেখব জিনিসটা কি রকম কি তারপরে মাপটা নিয়ে তারপরে ঠিক করে দেব আপনি নিয়ে আসুন না আপনি কি নিয়ে আসতে আমার দেখুন আপনি যেহেতু অন্য জাগায় এক জায়গায় দিয়েছেন বলছেন আবার কাজ করিয়েছেন তাহলেও আমার হাজার টাকা লাগবে সে তো বুঝতে পারছি কিন্তু কাজটা তো ধরুন খারাপ করে ফেলেছেন এক জায়গায় দিয়েছেন সে কাজ ঠিকঠাক করতে পারেনি আবার আপনি আমার কাছে নিয়ে আসছেন তাহলে আমাকে তো সেই কাজটা আবার বাগিয়ে নতুন করে ঠিক করে দিতে হবে সেই জন্য তো পয়সাটা এটাতে রেট বেশী বললে হবেনি কি করে বলুন দেখিনি ফের যদি প্রথমেই এক চান্সেই আমার কাছে নিয়ে আসতেন তাহলে আমি না হয় বলতাম যে রেটটা দেখে বলতাম কিন্তু এতে তো আমারও খাটালি বেশী হবে আচ্ছা ঠিক আছে দেখে আটশো টাকা দিবেক এর বেশী কিন্তু কম হবেনি কালকে নিয়ে আসবেন তবে শুনুন আমি কাল সকালের দিকে বাড়িতে থাকব না আপনি হচ্ছে বিকেলের দিকে আসবেন বিকেলের দিকে এস এলে আর সঙ্গে আপনিও নিজেও আসবেন আমি মাপটা দেখে নেব মাপটা দেখার পর আর আপনার জামাটা ঠিক করে দেব

আচ্ছা ঠিক আছে আপনি বিকালেই আসবেন বিকালবেলা পাঁচটার দিকে এলেই আমি আপনা আপনি আমাকে পেয়ে যাবেন